টিভি শো টিভি শোতেও দেখায় রান্না তবে আমার নিজেস্ব যে ব্যক্তিগত ধারণা টিভি শো তে আমি নিজস্ব মানে আমি দেখতে পারি না ঠিক টাইম মতো যে টাইমিংগুলো হয় সে টাইমে আমি দেখতে পাই না ফোনটা তো আমার সাথে থাকে সব সময় আমার যখন খুশি আমি ইউটিউবে দেখতে পারি আর ইউটিউবটাকে আমি প্রাধান্য বেশি দিচ্ছি কারণ হচ্ছে ইউটিউবে আমি প্রচুর সমস্ত রকম রান্না বান্না আমি দেখতে পাই এবং শিখতেও পারি প্রচুর জিনিস শিখেছি শুধু রান্না না আমি প্রচুর জিনিস শিখেছি ইউটিউব থেকে হ্যাঁ হয়তো সে জিনিসটা আমি জানি কিন্তু ইউটিউব থেকে আমি প্রচুর প্রচুর জিনিস শিখতে পেরেছি আর সেই জন্যই ইউটিউবটাকেই আমি বেশি প্রাধান্য দিই রান্নার জন্য এবং সব কিছুর জন্য রান্নার জন্য সেই জন্য আমি রান্নার জন্য বিশেষ করে আমি ইউটিউবকেই অনুসরণ করতে চাই